কার সাম্প্রতিক অর্ডারের রসিদ ভালো করুন প্রশিক্ষিত আপনি সাম্প্রতিক ডেলিভারি বা পিক আপের জন্য খাবার অর্ডার করেছিলেন আর এখন ব্যবহার করবে জন্য আপনার রেকর্ডে থাকা রসিদে একটা কপি চায় আপনি রেস্তোরাঁ ওয়েবসাইট অ্যাপে গিয়ে অর্ডারের ইতি দেখুন এবং নির্দিষ্ট অর্ডারের রসিদের কপি ডাউনলোড করুন